আমি বিরিয়ানি পেয়েছি বিরিয়ানির সঙ্গে একটা চিকেন চাপ হ্যাঁ বিরিয়ানিটা মাটন বিরিয়ানি হ্যাঁ আচ্ছ চিকেন চাপ স্যালাডটা বেশি করে দেবেন সঙ্গে একটা ইয়ে দেবেন রোল পাঠিয়ে দেবেন এক্সট্রা করে